হ্যালো বলছি কি আপনি অটো ড্রাইভার বলছেন তো বলছি আমি কুড়ি কিলোমিটার যাব তা কত কী নেবেন ভাড়া ও আচ্ছা তা কখন আসতে পারবেন হুম তা আজকে বিকেলে আসতে পারবেন আমার একটু দরকার ছিল এমার্জেন্সি এই চারটের দিকে আর ভাড়া টাড়াটা একটু কমিয়ে সমিয়ে হয় না তা পাঁচশো টাকা দিলে হবে তো পাঁচ ছ জন যাব হ্যাঁ হুম তা কত কী নেবেন আটশো টাকা আচ্ছা ঠিক আছে আপনি না হয় সাতশোই রাখবেন আরে থাক না আর সা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসুন তার পরে কথা হবে হ্যাঁ একটু তাড়াতাড়ি আসবেন হ্যাঁ হ্যাঁ রাখলাম